আপনি কি প্রাপ্তবয়স্ক হয়ে কখনও নতুন সাঁতার স্ট্রোক বা কৌশল শিখেছেন আপনি কীভাবে এবং কার কাছ থেকে এটা শিখেছেন সাঁতারের সাধারণত কত ধরনের স্ট্রোক হয় সেগুলো কী আপাতত বলতে গেলে যে স্ট্রোক তোমার সাঁতারের যে কৌশল সেটা আমার শেখা আছে এটা শেখা হয়েছে কেননা সাঁতার কাটতে গেলে এসবগুলো তোমার শিখতে হয় আগে কেননা কেউ বিপদে পড়লে তাকে আবার বাঁচাতে হবে সে ডুবে গেলে মানে ডুবে যেতে লাগলে বা সাঁতার কাটতে কাটতে হাঁপিয়ে পড়লে কীভাবে তাকে ফিরিয়ে আনা হবে এসবগুলো তো শেখার দরকার আগে এসবগুলো না শিখলে তো হবে না এবার তোমার শেখা বলতে আমার নিজে নিজে থেকে ছোটোবেলা থেকে তোমার খালে বা পুকুরে এসব জায়গাতে শেখা আসে টুকটাক করে এবারের তোমার স্ট্রোক দু এক ধরনের কৌশল তো জানা দরকার যে কীভাবে তোমার একটা বাচ্চা যদি ডুবে যেতে লাগে বা সাঁতার কাটতে কাটতে হাঁপিয়ে পড়ে বা তোমার হাঁপ হাঁপিয়ে পড়ার পরে তখন তাকে কীভাবে উদ্ধার করবো এসবগুলোও আমার জানা আছে টুকটাক